সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনগুলো অবশ্যই কমেছে কারণ দু হাজার উনিশ থেকে যখন উনিশের মার্চ মাস থেকে করোনা সময়কালীন ছিল তখন সবকিছু বন্ধ করে দিয়েছিল প্রত্যেকটি পর্যটক কেন্দ্র সরকার সব কিছু নিষেধ করে দিয়েছিল এমনকি বাড়ির বাইরে বেরোনোও বারণ ছিল তখন কোনো রকমভাবে সব পর্যটক কেন্দ্রগুলো বন্ধ বন্ধ ছিল এবং অনেক মানে ঘুরতে যাওয়ার জায়গাগুলো বা দর্শনীয় স্থানগুলো সব কিছু বন্ধ করে দিয়েছিল মন্দির মসজিদ গির্জা সবকিছুতে চাবি চাবি দিয়ে দিয়েছিল যাতে না কেউ সেখানে প্রবেশ করতে পারে বা কোনো রকম কোনো জায়গায় পাঁচ ছজন মিলে দাঁড়িয়ে থেকে গল্প গুজব করতে পারে সব কিছু বন্ধের মধ্যে ছিল এবং কি এটি আমাদের সম্প্রদায়ের ওপর অনেকটাই প্রভাব ফেলেছে তার কারণ আমাদের এখানে যেই পর্যটক স্থানগুলো আছে যেই জায়গাগুলো আছে সেখানে বাইরের যে পর্যটন পর্যটন মানে লোকগুলো আসে ঘুরতে সাধারণভাবে তার যারা আসতেন তাদের দিক থেকে আমাদের এখানে যারা স্থানীয় বাসিন্দারা যেই দোকান গুলি বসাতেন সেই দোকানগুলিতে আর বিক্রি হয়নি তারা অনেকটা সমস্যার মধ্য দিয়ে ভুগেছে ওই করোনাকালীন সময়কালে সেই জন্য আমাদের এই স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকটাই প্রভাব ফেলেছে